একটি মাছ ধরা পেশা হিসেবে সবচেয়ে আকর্ষণীয় জিনিস বলতে আমার ধারণা সর্বপ্রথম যেমন নৌকা তাছাড়াও জাল মাছ ধরা খাদ্য মাছের কেমিক্যাল জাতীয় যে খাদ্য টর্চ লাইট ছুরি বা দা জাতীয় কিছু

অস্ত্র জাতীয় যেগুলো জাল মাছে বিধে গেলে মাছটাকে কেটে বের করার জন্য সাহায্য করবে লাঠি এগুলো অবশ্যই প্রয়োজনীয় তুলনামূলকভাবে সাধারণত মাছ ধরা পেশাটা সম্পূর্ণ আলাদা তার কারণ এটিকে কায়িক পরিশ্রম সবথেকে বেশি হয় যেমন এটা কোনো ভদ্রস্ত পেশা নয় যে খাতা কলম বই খাতা ঘেঁটে রোজগার সুলভ হবে কারণ এটাতে মানুষের দৈহিক পরিশ্রমটা অনেকটাই বেশি করতে হয় আর দৈহিক পরিশ্রমের কারণে এর থেকে উপার্জন হয় দৈহিক পরিশ্রম না করলে মাছ ধরা পেশায় কোনো উপার্জন হতে পারবে না কারণ এখানে নদী বক্ষে জাল ফেলা এবং সেই জাল কিছু সময় পরে তুলতে গেলেও যথেষ্ঠ কায়িক পরিশ্রম প্রয়োজন